আমাদের এলাকায় তেমন কোনও লড়াই হয়নি কিন্তু যে লড়াই এখনও চোখে পড়ে সেটা হল কুরবেদের তারা সবসময় একটা বিরোধ করার চেষ্টা করে তাদের সম্প্রদায় আরও বেশি নিম্ন করার চেষ্টা করে যাতে তারা আরও বেশি সুযোগ সুবিধা পায় তাই এই ব্যাপারে আমার বলার উদ্দেশ্য হচ্ছে তারা অনেক বেশি আমাদের ক্ষতি করে ফেলে হয়ত তাদেরও ক্ষতি হয় বাচ্চারা স্কুল কলেজে যেতে পারে না শিক্ষার্থীরা নিজেদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারে না তারা রেল বাস সব বন্ধ করে রাখে একদিক খোলা থাকলে মানুষ যাওয়া আসা করতে পারবে যাদের উপর চাপ দিলে তারা কাজ পূরণ করতে পারবে তাদের উপর দেওয়া উচিত সবসময় প্রতিটি ঝামেলায় প্রতিটি জিনিসে সবসময় সাধারণ মানুষের উপর অত্যাচার করা সেটা তো উচিত না সাধারণ মানুষ তো এর জন্যে দায়ী নয় যারা দায়ী তাদের উপর কাজ করা উচিত তাদের উপর আন্দোলন করা উচিত আমাদের শুধু শুধু কষ্ট দিয়ে কোনও লাভ নেই আমরা কিছু করতেও পারব না বেশির থেকে বেশি আমরা হয়ত বাড়ির থেকে বেরোবো না কিন্তু তাতে তো কোনও লাভ হবে না এইসব সম্প্রদায়ের কথা শুনে নেওয়াটাও ভালো কারণ তারা যুক্তি সহকারেই কথা বলবে তারা অযৌক্তিক কথা বলে না